থালা বাসন ধোয়ার প্রক্রিয়া প্রথমে বাসুনগুলোকে গরম জলে ভিজিয়ে রেখে তারপরে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ঘষে ভালো করে তুলে নেওয়া হলো নিয়ে তারপরে তৈলাক্ত অংশুগুলো পরিষ্কার করা হয় পরিশেষে বাসগুলোকে ভালো করে ধুয়ে নেয়ার জন্য পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেওয়া হলো নিয়ে তৈলাক্ত বাসন পরিষ্কারের জন্য গরম জলে দিয়ে শক্তিশালী ডিটারজেন্ট ব্যবহার করে আবার ভালো করে ধুয়ে নেওয়া হলো তেলজাতীয় কিছু লেগে না থাকে দ্রব্যকরণ তেল তোলার সহয়তা করে